নাচ আমাদের কাছে খুবই আনন্দের বিষয় আর নাচ করতে আমাদের প্রত্যেকটি মানুষেরই খুব ভালো লাগে আর এই নাচ আমাদের জীবনকে বা আমাদের শরীরকে খুব সুস্থ রাখে যেমন নাচ করলে মানুষের শরীরের হাত পায়ের যে ব্যায়ামগুলো হয় সেই ব্যায়াম থাকে তাদের শরীর খুব সুস্থ থাকে তাই আমরা মনে করি যে মানুষের নাচ করা দরকার এবং নাচ করার সময় মানুষের মনও খুব আনন্দিত হয় এবং আনন্দে থাকে মানুষ যদি কোনো রকম চাপ টেনশনের মধ্যে থাকে তাহলে তার মনে হয় নাচ করা উচিত আর নাচ করলেই তার মনের সমস্ত টেনশন দূর হয়ে যায় তার আর কোনোরকম চিন্তা থাকে না তাই নাচ আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস এমনকি আমরা ছোটোবেলার থেকে নাচ শিখে শিখে বড়ো হয়েছি তাই আমরা নাচ করলে আমাদের শরীরের যে শরীরের যে অসুস্থতা সেটা সুস্থ হয়ে যায় আর আমাদের এই নাচের মধ্য দিয়েই আমরা বিভিন্ন আনন্দের মুহুর্তগুলোকে প্রতিফলন করতে পারি এবং আমাদের আনন্দিত হয়ে থাকি তাই নাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর আমরা নাচ করতে খুবই ভালোবাসি আর নাচ করার সময় আমাদের মনোযোগ শুধু নাচের দিকেই থাকে অন্য কোনো দিকে থাকে না আর তাই নাচ আমাদের শরীরকে মনকে সব কিছু সুস্থ রাখতে সাহায্য করে আর আমার মনে হয় প্রতিটি মানুষেরই নাচ করা দরকার তাহলে প্রতিটি মানুষেরই মধ্যে যে চাপ বা টেনশন রয়েছে সেই সব টেনশন বা চাপ সব মুক্ত হয়ে যাবে মানুষ ভালোও থাকবে এবং নাচের প্রতি তার একটা দৃঢ়তাও তৈরি হবে তাই আমার মনে হয় যে নাচ আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমাদের সবার মধ্যে থাকা দরকার